একটি পশু কেনা থেকে বিক্রি করা পর্যন্ত একজন মানুষ বিভিন্নভাবে রোজগার করতে পারে যেমন কেউ যদি গরু পোষে তো সে গরু থেকে নানাভাবে পয়সা রোজগার করতে পারে তার মধ্যে অন্যতম হলো যদি একটা ভালো জাতের গরু কেউ পোষে এবং তার পেছনে যদি প্রথম থেকে তাকে ভালোভাবে খাওয়ানো হয় এবং তার যে যত্ন যদি ভালোভাবে করা হয় সে তার থেকে অনেকটাই দুধ পাবে এবং সেই সেই দুধ বিক্রি করে তার একটা ভালো রোজগারও হবে আবার যদি সেই গরুর বর্জ্য পদার্থ অর্থাৎ তার মলটা বা আমরা যাকে বলি গোবর সেটা যদি সে বিক্রি করে তাহলে সেটা থেকে সে টাকা পাবে এবং এটা সাধারণত কেউ ঘুঁটে হিসাবে যদি জ্বালানির জন্য ব্যবহার করতে চায় তাহলে সে সেটাও বিক্রি করতে পারবে বা নিজের বাড়ির জন্য যদি সে নিজে রান্নাবান্না করে থাকে তার জন্যও সে এটা ব্যবহার করতে পারে তাছাড়া যেমন ছাগল বা হাঁস মুরগি ছাগলও যদি সে পোষে ছোট থেকে যদি ভালোভাবে তাকে মানুষ করে এবং ভালো খাবার খেতে দেয় গম চাল বা অন্যান্য ও ঘাস বা গাছ গাছের পাতা সেগুলো খাইয়ে যদি তাকে বড় করে এবং ভালো মানের যদি কোনও ছাগল সে পোষে তাহলে তাকে বিক্রি করে সে একটা ভালো টাকা রোজগার করতে পারবে একজন মানুষ তার যদি কোনও রোজগার না থাকে তাহলে সে দশটা বা পনেরোটা বা কুড়িটা ছাগল বা গরু এগুলো সে পালন করে একটা বছরে ভালো টাকা রোজগার করবে তেমনি বিভিন্ন মানে হাঁস মুরগির ফার্ম কেউ যদি করে থাকে তাহলে তার থেকে সে ডিম বা তার যে মাংস সেটা বিক্রি করেও তাদের রোজগার হয় তো বিভিন্ন মানুষের বিভিন্ন ভাবে রোজগার করার ক্ষমতা থাকে একটা ছোট অবস্থায় কোনও পশুর সেরকম দাম থাকে না কিন্তু তাকে যদি ঠিকঠাকভাবে খাওয়ানো হয় ঠিকঠাকভাবে লালন পালন করা হয় তাহলে একজন মানুষের একটা অন্য কোনও কাজ থেকে যে পরিমাণে রোজগার হয় তার এই কাজগুলো করে বা বা এই পশুপালন করেও সেই তার থেকে বেশি বা সেই সমপরিমাণে রোজগার সেও করতে পারে